পশুদের চরানোর চড়ানোর জন্য কি সবুজ স্থল পাওয়া যায় আপনি কি পরিবেশগত পরিবর্তন যেমন খারাপ জলবায়ু কঠোর আবহাওয়া প্লাস্টিক জলের অভাব ইত্যাদি কারণে প্রাণীদের ওপর কোনো খারাপ প্রভাব দেখেছেন হ্যাঁ দেখেছি আমরা গ্রামে যখন ছিলাম তখন অনেক সবুজ আমাদের অনেক জমি জায়গা ছিলো সবুজ ঘাসের ওপর খেলা করতো ছেলেমেয়েরা দূর্বা ঘাসের দানা সাদা হয়ে থাকতো বাতাস মানে ঢেউ খেলে চলে যেত সেই ঘাসের উপর খেলা করতো ছেলেমেয়েরা ছাগল গরু সুন্দরভাবে খেয়ে তারা শুয়ে থাকতো আর আমরা সেইখানে গিয়ে দুপুরবেলা তাদের তাড়িয়ে নিয়ে আসতাম গায়েতে ঘাসের ফুল সাদা হয়ে যেত সেখান থেকে শহরেই এলাম এসে দেখি এখানে কিছুই নেই শুধু ঘর ঘর বাড়ি পাকার ঘর বাড়ি কিছু কিছু জায়গা জমি জায়গা আছে কিন্তু সেখানে খারাপ জল খারাপ জিনিসপত্র সব ফেলে রেখেছে জলবায়ু তেমন ভালো না আর হচ্ছে গিয়ে সেখানে প্লাস্টিক পড়ে আছে কাগজ সব নর্দমায় সব পড়ে আছে দেখতাম সেখানে কোনো জায়গা দেখতে পারতাম না যে এই জায়গা টা ঘাস আছে